বর্তমান যুগের বাচ্চারা অবসর সময়ে বিভিন্ন ধরনের বিনোদনমূলক কাজকর্ম করে থাকে যেমন মোবাইলে গেম খেলা টিভিতে কার্টুন দেখা বিভিন্ন ধরনের বৈদ্যুতিন যন্ত্রের বা বৈদ্যুতিন গ্যাজেটের মাধ্যমে তারা খেলাধুলা করে থাকে এছাড়াও বন্ধু এবং পরিবারের সাথেও সময় কাটায় সৃজনশীলমূলক কার্যকলাপ হিসাবে তারা বিভিন্ন ধরনের হয়তো তাদের পছন্দের বিষয় অনুযায়ী আঁকাআঁকি করে বা গল্প লেখে বা গান করে তাদের দক্ষতা অনুযায়ী